হ্যাঁ ফুল আছে হ্যাঁ গোলাপ ফুল হচ্ছে ষাট টাকা পিস গাঁন্দা ফুল হচ্ছে তিরিশ টাকা পিস আর গান্দা ফুল হচ্ছে কুড়ি টাকা হ্যাঁ জবা ফুল আছে দশ টাকা পিস হ্যাঁ ফুল ফুটবে হ্যাঁ টগর ফুল আছে হ্যাঁ ফুল ফুটবে তো হ্যাঁ গোলাপ ফুল আছে হ্যাঁ ভালো ভালো কোয়ালিটির গাছ আছে আমার কাছে

আপনি কতো পিস মাল নেবেন হ্যাঁ কতো পিস নেবেন কতো পিস নেবেন আপনি আপনি কখন আসবেন একটি মাত্র গোলাপ ফুল নেবেন দুজন যাবেন